হ্যাঁ বলছি বলছি আপনাদের হোটেলে আমি এসছি আমার রুম নাম্বার ছত্রিশ ঠিক আছে তো তো আমি হোটেলে এসেছি আপনাদের হোটেল মানে দরজাটা খুলছে না হোটেলের ঠিক আছে দরজাটা জাম হয়ে আছে তো তো এই জাম খুলছে না আমি খুলতে পারছি না তো আমি ভিতরে ঢুকবো কি করে

তা আমি আপনি একটা স্টাফ পাঠিয়ে দিন আমি তো ভিতরে ঢুকবো আর আপনাদের হোটেল এত নামি দামি হোটেল আপনারা যদি এভাবে রাখেন তাহলে মানুষ আসবে কি করে আপনাদের হোটেলে ঠিক আছে আপনি স্টাফ পাঠিয়ে দিন আর নেক্স নেক্সট টাইম যদি এরকম অসুবিধা হয় আপনাদের হোটেলে মানুষ আসতে কিন্তু দ্বিধা বোধ করবে